তো সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন ধর্মের প্রতি সমানভাবে তাদের খবরাখবর এবং বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা সঠিকভাবে দেখায় এবং নিরপেক্ষ দেখানোর কারণে বিভিন্ন মানুষ সংবাদ চ্যানেলকে পছন্দ করে কারণ এখানে দিন প্রতিদিনের বিভিন্ন ধর্মের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সঠিকভাবে দেখানোর কারণে বিভিন্ন ধর্মের মানুষরা সঠিকভাবে থাকে এবং কোনোরকম কোন কিছু ঝামেলা না করার কারণে ঠিক আছে সংবাদমাধ্যম খুব ভালোভাবে আমাদের বিভিন্ন ধর্মকে পরিচিত করাতে পারে বিভিন্ন সমাজের মাধ্যমে সেই কারণে বিভিন্ন ধর্মের মানুষরা সংবাদের মাধ্যমটা খুব ভালোভাবে পছন্দ করে